আমি বেলগুমা থেকে বলছি কিছুক্ষণ আগেই আমি একটি বিরিয়ানির অর্ডার করেছিলাম এবং সেটি যে দেওয়ার জন্য এসেছিলো তার ব্যবহার আমার ঠিক সঠিক লাগলো না কারণ একেই তো সে অনেক বেশি সময় নিয়ে এসেছে ঠিক আছে রোদের গরমে এটি হতেই পারে কিন্তু তিনি এসেই সঙ্গে সঙ্গে খাবারটি আমার দুয়ারে নামিয়ে দিয়েই তিনি বলছেন যে যে পরিমাণ টাকা আমি ওখানে দেখেছিলাম তার তার ডবল টাকা তিনি আমার কাছ থেকে চাইছেন যার জন্য তার ব্যবহার আমার যথেষ্ট অনুপযুক্ত বলে মনে হয়েছে এবং সেই কর্মচারীর বিরুদ্ধেই আমি আপনাদের এখানে অভিযোগ জানাতে চাই